পশ্চিমবঙ্গের ভৌগোলিক কারণগুলি যেভাবে বন্যা খরা এবং ভূমিকম্পের মতন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিকে প্রভাবিত করে সেগুলি হলো যে আমাদের আবহাওয়া দপ্তর থেকে প্রথম থেকেই একটা সতর্কতা বার্তা দেওয়া হয় যে এই সময় এরকম প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা আছে সেই হিসাবে মানুষ আগেই সতর্ক সতর্কতা বার্তা বার্তা পাওয়ার পরেই নিজেকে সচেতন করতে শুরু করে এবং যদি ইন কেস দেখা যায় যে কোনো জায়গায় বা কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের অসুবিধা হচ্ছে বা হয়েছে তখন বিভিন্ন ত্রাণ ত্রাণ শিবির থেকে ত্রাণ দেওয়া হয় এবং অনেকগুলো এন জি ও আছে যারা অনেকভাবে সাহায্য করে এবং বিভিন্ন বিভিন্ন সরকারের ফান্ড থেকে আবার ফান্ড আসে বাইরের দেশ থেকেও আসে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য এইসব দিয়েই মোকাবিলা করা হয় প্রাকৃতিক দুর্যোগকে